সাগরে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া হয় সেই ট্রলারে মাছ ধরার সামগ্রী মাছের চার বড়ো জাল হ্যাঁ অনেক সময় মানে বড়শি বড়শি মতো করেও ফেলে ফেলে যাওয়া হয় তো মাছ তোলা হয় বিভিন্ন রকম মাছ তো ওঠে একসঙ্গে বেশ কিছুদিন পর তিন দু দিন তিন দিন ধরে মাছ ধরার পরে আসা হয় মোহনায় আসা হয় আসলে তারপরে সেখান থেকে মাছ বাছাই হয় ছোটো মাছ বড়ো মাছ বাছাই করে বাজারে সেগুলো বিক্রিজাত বিক্রি করতে হয় বিভিন্ন বাজারে নিয়ে যেতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য বাজার আছে আমাদের এখানে চোপড়া চোপড়াতে মাছ বড়ো মাছের বাজার আছে সেখানে মাছ বিক্রি করা হয়